হ্যাঁ বলছি যে হ্যাঁ আপনার দোকানের চাটা তো খুব ভালো সেটা খেতে বেশ ভালো লাগে আর এতো দোকান থাকতে আপনার দোকানকে আমি খেতে আসি তো দিদি বলছি কী আপনি তো চায়ে চা কফির সঙ্গে তো কিছু স্ন্যাক্স রাখতে পারেন তাহলে তো সকালের টিফিনটা এখানে হয়ে যাবে যেমন পটেটো চিপস তারপর আরও ওই রকম যা যেরকম স্ন্যাক্সগুলো রয়েছে বার্গার এ রকমগুলো রাখলে তো খুবই ভালো হয় হ্যাঁ চাটা তো ভালো লেগেছে কিন্তু চায়ের সঙ্গে কিছু স্ন্যাক্স রাখলে জিনিস থাকলে সেটা চায়ের সঙ্গে খেতে বেশ বা টিফিন একটা সকালের যে টিফিন হয় সেটা সারা হয়ে যেত আর অন্য কোথাও যে যেয়ে গিয়ে খেতে হতো না সেই জন্যই বলছিলাম হ্যাঁ হ্যাঁ ওটাই বলছিলাম কিন্তু চাটা খুবই ভালো হয় আমি বুঝতে পারছি যে সকাল আপনার অনেক কাস্টোমারও আসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটাই বলছিলাম রাখছি তাহলে হুম